আমার জীবনের একটি স্বরণীয় গান হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশমনি আগুনের পরশমনি গানের মাধ্যমে আমি বিভিন্ন বিদায় সম্বর্ধনা শিক্ষকদের জন্য এবং বিভিন্ন অফিসে মানুষের বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য এবং বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের উদ্বোধনে সংগীত হিসবে আমি গেয়ে থাকি আমার জীবনের এই স্বরণীয় গানটি আমার মনকে ছুঁয়ে গেছে খুবই ছোটবেলা থেকেই তাই এই গানটিকে আমি আমার জীবনের স্বরণীয় গান হিসাবে বিবেচিত করেছি বিভিন্ন মানুষের কাজের মধ্য দিয়ে মানুষকে স্বরণীয় রাখার জন্য এই গানটির মাধ্যমে মানুষের মনকে ছুঁয়ে দেওয়ার জন্য আমি খুব নিজেকে ধন্য মনে করি এই গানটার মধ্যে বিষয়বস্তুর মধ্যে বিভিন্ন মানুষের মধ্যে প্রাণের সঞ্চার ঘটায় এবং কিছুটা বেদনামূলক কিছুটা আনন্দমূলক উপভোগ করতে এই গানটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে